নৃত্যশিল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পের মধ্যে পড়ে যেখানে প্রশিক্ষণের মাধ্যমে এবং চর্চার মাধ্যমে শিল্পীরা নিজেদেরকে উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই ইন্টারনেটের যুগে বিভিন্ন যে আমাদের গণমাধ্যম রয়েছে যেমন ফেসবুক বা ইউটিউব এখানে দেখা যাচ্ছে নৃত্যশিল্পী যারা রয়েছেন তারা বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে তাদের ছাত্রছাত্রীদের শিক্ষা দেবার চেষ্টা করছে ছাত্রছাত্রী না আসলে তারা জনগণের কাছে এগুলো তুলে ধরছে এর পলে এরফলে কী হচ্ছে না যারা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে কিনা নৃত্য নৃত্য শেখানো হয় সেই সংগঠনগুলো বা সেই প্রতিষ্ঠানগুলো অনেকটাই প্রভাবিত হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে কিনা দেখা যাচ্ছে যে হয়তো কেউ ঘরে বসেই সেই ভিডিয়োর মাধ্যমে নিজেদের চর্চা বা অনুশীলন করছে এবারে এটাতে পুরোপুরি প্রভা প্রভাবিত বলা চলে না কারণ যারা নাচ শিখ একেবারেই শেখেননি তারা শুধুমাত্র ভিডিয়োর মাধ্যমে তো একদিনে বা দুদিনে ব্যাপারটা রপ্ত করতে পারবেন না এটা গোটাটাই অনুশীলনের বিষয় বা চর্চার বিষয় এবং তার ওপর রয়েছে একজন অভিজ্ঞর মতামত বা পরামর্শ বা তার তাকে একটা মানে প্রশিক্ষণ দেওয়ার একটা চেষ্টা তো এটা যতক্ষণ না সামনাসামনি হচ্ছে ততক্ষণ আমার মনে হয় একজন মানুষ কখনই শিল্পী হয়ে উঠতে পারবেন না তাই এর কিছু সঠিক দিক বা ভালো দিকও আছে অপরপক্ষে কিছু খারাপ দিকও আছে মানে সব পুরোপুরি ভাবে এটাকে আমরা অস্বীকারও করতে পারবো না এর অবদান আবার পুরোপুরিভাবে গ্রহণও করতে পারব না